আমার পশুদের সঙ্গে ভালো সম্পর্ক আছে বা ভালো বন্ধন তারা আমি যখন বাড়িতে থাকি তারা আমার পাশাপাশি থাকে ঘোরে যেমন কুকুর বিড়াল আছে কুকুর আছে সেই কুকুর যখন আমি কোথাও যাই তখন আমার পিছনে পিছনে যাওয়ার চেষ্টা করে বা আমি কোথাও থেকে ঘুরে আসলে তখন এসে আমার গায়ের উপরে এসে ওঠে আমাকে হ্যান্ডশেক করে বা আমার দিকে অনেক আকার ইঙ্গিত দিয়ে অনেক কিছু বোঝানোর চেষ্টা করে তার কী সুবিধা অসুবিধা সেগুলো আমাকে জানানোর চেষ্টা করে আমি সেগুলো বুঝতেও পারি কারণ তার সঙ্গে থেকে থেকে আমিও তার পছন্দ অপছন্দ তার কি চাওয়া পাওয়া সব বিষয়ে জানি আর বিড়ালও আছে সেই বিড়ালটাও মানে সবসময় আমি যেখানে বসি বা খেতে আসি তখন ও আমার কাছাকাছি চলে আসে আর আমি তাদেরকে বিভিন্ন ধরনের খাবারও দিই তার পরে যখন রাতে ঘুমাতে যাই তখন তারা আমার পাশে এসে শোয়ার চেষ্টা করে শীতকালে যেমন আমরা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুই বা লেপ গায়ে দিয়ে শুই সেইসবের মধ্যে ওরা এসে ঢুকলে একটু আরাম পায় তার জন্য আমাদের কাছাকাছি আসে আমরাও তাদেরকে আরাম দেওয়ার চেষ্টা করি আর ভালো কিছু আমরা যখন মাছ মাংস খাই তাদেরকে আমরা না দিয়ে কিছু খাই না বা আমরা না খেতে পেলেও তাদের জন্য আমরা সেগুলোর ব্যবস্থা করি যানে যাতে তারা ভালো থাকে তাদের খাবার দাবারগুলো দিতে পারি আর প্রত্যেকের আমি নাম রেখেছি বিড়ালেরও নাম রেখেছি এবং কুকুরেরও নাম রেখেছি তাদের সেই নাম ধরে ডাকি ডাকলে তারা যেখানে থাকে সেখান থেকে এসে আমাদের কাছে এসে উপস্থিত হয় আর আমরাও তাদেরকে একটু আদর যত্ন করি তখন সে সেখান থেকে চলে যায় আর আমি তো তাদের তো যত্ন তো অবশ্যই নিই তাদের যখন শরীর খারাপ হয় তখন ডাক্তারের কাছে নিয়ে যাই তাদেরকে ওষুধ খাওয়াই এবং তাদের বাড়িতেও তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি তাদের যাতে কোনো মানে যে অবস্থায় যেমন খাবারের দরকার হয় তখন সেই খাবারগুলোও তাদের দিই দিলে তারাও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আর আমি তাদেরকে সবসময় চেষ্টা করি যাতে তারা ভালো থাকে তাদের ভালো রাখার জন্য যেসব জিনিসগুলো প্রয়োজন এমন কি তাদের ঠান্ডার সময়েও আমি ছোট ছোট জামা পানিও তাদেরকে পরাই